আমি সকালে ঘুম থেকে উঠি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি যোগ ব্যায়াম শুরু করি ব্যায়াম করে শরীর আমার খুব সুস্ত থাকে ব্রেনটা একদম হালকা থাকে কী বলবো কিছু বলার নেই ব্রেন প্রচুর হালকা থাকে এর মধ্যে শরীরের এনার্জি বাড়ে শরীর ফুর্তিতে থাকে সারা দিনটা আমার খুব যেন ভালো কাটে আর ব্যায়াম শরীরের পক্ষে খুবই উপকার যেটি সকালবেলায় উঠে করলে খুব খুব উপকার হয় যেটির মধ্যে আমি ডেলি সকালে উটেই এই ব্যায়ামটি করি ব্যাম করতে আমার খুব ভালো লাগে শরীরের এনার্জিটা ঠিক থাকে সারা দিন কাজ কাম বেশ ভালো হয় ব্যায়াম করার পর মনে ফুর্তি থাকে মনটা বেশ হাসি খুশি থাকে সেই কারণে আমি ব্যায়াম করি আমার শরীরে কোনো রোগ রোগের কোনো ভয় থাকে না বেশ ভালো দিন কাটে ব্যায়াম করলে কোনো রকম ব্যথা শরীরে ব্যথা প্রথম প্রথম একটু মনে হয় তারপর থেকে যেন ব্যায়াম করলে শরীরের এনার্জি বেড়ে যায় কোনো রকম কোনো ব্যথা থাকে না ব্যয়াম থেকে আমরা অনেক কিছু আরাম পাই অনেক কিছু রোগ থেকে মুক্তি পাই সেই কারণে আমাদের যোগ ব্যায়ামটা করা ব্যায়াম করে সত্যিই আমি খুব ভালো থাকি